সরকারি স্কিমগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো এক কন্যাশ্রী যুবশ্রী এছাড়াও সবুজ সাথী বর্তমানে নতুন একটি স্কিম শুরু হয়েছে যেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার এগুলোর দ্বারা বাংলার মানুষজন অনেকভাবে উপকৃত হয় যেমন কন্যাশ্রী দ্বারা যেসব মেয়েদের আঠেরো বছর আগে বিয়ে হয়ে যেত তারা পড়াশুনোর সুযোগ পেত না পড়াশুনোর সুযোগ না পাওয়ার কারণে তারা অনেকভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তো কন্যাশ্রী পাওয়ার জন্য মেয়েদের বয়েসের বিয়ের বয়েসটা অনেকটাই বেড়ে গিয়েছে আঠেরো বছর বয়সে যেহেতু কন্যাশ্রী দেওয়া হয় তাই প্রত্যেকটা মেয়েই মিনিমাম আঠেরো বয়স পর্যন্ত পড়াশুনোর সুযোগ পাচ্ছে এছাড়াও সবুজ সাথীতে অর্থাৎ এখানে সাইকেল দেওয়া হয় তার ফলে যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে যেখান থেকে কোনো যোগাযোগের মাধ্যম না থাকার কারণে তারা স্কুলে আসতে পারতো না সবুজ সাথী সাইকেল পাওয়ার ফলে তারা সহজেই স্কুলে আসতে পারে এছি জন্য পড়াশুনোর হার অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার আর একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো কন্যাশ স্কলারশিপ দেওয়া স্কলারশিপ দেওয়ার কারণে তারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে অর্থের অভাবে তারা পড়াশুনো করতে পারতো না তাই এই স্কলারশিপগুলোর পাওয়ার জন্য পড়াশুনোর হারটা অনেকটা পরিমাণেই বেড়ে গিয়েছে বর্তমানে আর একটি গুরুতপূর্ণ স্কিম হলো লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ফলে অনেক গৃহস্থ মেয়েরা অর্থাৎ যারা গৃহবধূ তারাও মাসে মাসে কিছু টাকা পাচ্ছে